আমাদের এলাকার শিল্প কারুকলার বিভাগগুলি রাজ্যের সংস্কৃতির পরিচয় দেয় যেমন আমাদের এলাকায় কুটিরশিল্প মৃৎশিল্প এছাড়াও বিভিন্ন রকমের বেকারি শিল্প ইত্যাদি গড়ে ওঠে এবং কুটিরশিল্প শিল্পের বিভিন্ন কারুকলার বিভাগের লোকেরা যাদের তৈরি হাতের বিভিন্ন বস্তু তৈরি করে যেগুলো আমাদের বিভিন্ন পুরাতন যুগের যেমন ঐতিহ্য বহন করে এবং সেগুলো বিভিন্ন সামাজিক থেকেও হয়ে থাকে এছাড়াও মৃৎশিল্প আমাদের বিভিন্ন মাটির তৈরি ঠাকুর বা বিভিন্ন ধরনের মূর্তি ইত্যাদি তৈরি করে যা বিভিন্ন বিভিন্ন গোষ্ঠীর ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের শিল্প বা তাদের কারুকলা ইত্যাদি সেইগুলো ফুটে ওঠে এবং সেগুলো বিভিন্ন সমাজের মানুষদের প্রতীকও হয়ে থাকে এবং এদের মূল্যবোধই খুব গুরুত্বপূর্ণ কারণ এসব শিল্পের দ্বারাই আমাদের বিভিন্ন সমাজের মানুষদেরকে চিহ্নিত করা হয় তাই এইভাবে আমাদের এলাকার শিল্প কারুকলা বিভাগগুলি রাজ্যের সাংস্কৃতিক পরিচয় দিয়ে থাকে